আমার মতে পরিবার এবং বন্ধুদের সাথে বিনোদন আমার সবথেকে বেশি পছন্দ হয়ে থাকত গেম খেলা নিয়ে এবং সিনেমা দেখা নিয়ে অর্থাৎ একসাথে আমরা যে না গেম খেলে থাকি অর্থাৎ ভার্চুয়াল যে গেমগুলি হয় সেগুলোকে আমরা খেলে থাকি এবং কাছাকাছি সিনেমা দেখা অর্থাৎ আমাদের নিকটতম যে সিনেমা হল রয়েছে সেখানে যদি কোনো ধরনের বাংলা মুভি বা কোনো হিন্দি মুভি হতে পারে যেটা কিনা খুব ভালো মুভি এবং সবাই সেটাকে আন মানে দেখছে বা উপভোগ করছে সেই ধরনের আমরা দেখতে যাই একসঙ্গে এবং একসঙ্গে মজা করে থাকি উপভোগ করে থাকি এবং গেম খেলা নিয়ে নানা ধরনের যে কম্পিটিশন হয় আমাদের মধ্যে অর্থাৎ কে সবথেকে বেশি হায়েস্ট স্কো মানে সবথেকে বেশি স্কোর করতে পারল কে সব থেকে কম স্কোর করতে পারল তাই নিয়ে একটা তুমুল একটা বড়সড় কম্পিটিশন হতে থাকে এটা আমার খুবই ভালো লাগে এবং এভাবে আমি আমার পরিবার ও বন্ধুদের সাথে সময় মানে উপভোগ করি সময়ের মজা উপভোগ করি